হ্যাঁ আমি একা ভ্রমণ করেছি আমি একা বলতে আমি স্কুল থেকে যে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয় আমি সেখানে গেছিলাম সাথে আমার সহপাঠীরাও ছিলো আর আমার শিক্ষক শিক্ষিকারাও ছিলেন কিন্তু আমি মা বাবাকে ছাড়া এই প্রথমবারই গেছিলাম আর আমি গিয়েছিলাম শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতনে এর অভিজ্ঞতা আমার অনেক আছে কারণ এই প্রথমবার আমি শান্তিনিকেতনে গেছিলাম শান্তিনিকেতনে রয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক বাড়ি আর সেখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ও রয়েছে তো আমরা সেখানে গেছিলাম এবং একটি মিউজিয়ামও ছিলো সেইখানেও আমরা দেখেছি এছাড়াও অভিজ্ঞতা হিসেবে আমি সোনাঝুরির হাট দেখতে গেছিলাম আর সেইখানে এতো সুন্দর পরিবেশ যে দেখে মন মুগ্ধ হয়ে গেছিলো সেই সোনাঝুরির হাটে সব রকম জিনিস পাওয়া যেত গয়নাগাটি থেকে শুরু করে জামাকাপড়ও ওখানে পাওয়া যায় আর ওখানে সন্ধেবেলায় বাউল গানও হয় সাঁওতালিরা কি সুন্দর নাচও করে তো সেইগুলো দেখতে আমার খুবই ভালো লেগেছিলো আর এইটাই আমার শিক্ষামূলক ভ্রমণ যেহেতু ছিলো সেই জন্য আমার খুব পছন্দও ছিলো এছাড়াও ওখানে একটা মায়ের মন্দিরও ছিলো কঙ্কালীতলা তো সেখানেও গেছিলাম সেটা নাকি সতীপীঠের মধ্যের একটা পীঠ তো সেটা ঘুরেও আমার ভালো অভিজ্ঞতা হয়েছে মায়ের দর্শন করে মাকে পুজো দিয়ে সেই অভিজ্ঞতাও আমার খুব ভালো ছিলো তো আমি বলেছিলাম এসে যে আমি আর একবার যাবো মা বাবার সাথে তো এখনো সেটা যাওয়া হয়নি তো চেষ্টা করবো অবশ্যই যাওয়ার আর একা ভ্রমণ করতে আমার ভালো লেগেছিলো যেহেতু আমার বন্ধু বান্ধবরা ছিলো এই জন্য আমার খুবই ভালো লেগেছিলো